কী রে এতো দেরি করে এলি কেন কখন আসার সমায় আর কখন এলি দেখ ঠিক আছে ঠিক আছে বস তালে শান্তিনিকেতন যাবো প্ল্যানটা করি পনেরো তারিখ গেলে কেমন হয় পনেরো তারিখ রবিবার পড়েছে পনেরো তারিখ যাবো সোমবারটা থাকবো ষোলো তারিখ সতেরো তারিখে আবার ব্যাক করে আসবো হ্যাঁ হ্যাঁ ট্রেনের টিকিটটা হলে হ্যাঁ ওটা তুই দেখে তুই টিকিটটা তাহলে কেটে নিস ঠিক আছে ট্রেনের টাইম দেখে তো বেরোতে হবে আগে দেখ কটায় ট্রেন আছে সেই রকম এক ঘন্টা মতো আগে বেরোলেই তো হবে আচ্ছা দেখ

না ভাই সকালবেলা যাওয়াটা সম্ভব না ওই সাড়ে এগারোটাই ঠিক আছে ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে তাই কর তাহলে সকালের দিকটাই ঠিক কর হ্যাঁ হ্যাঁ ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আর আশেপাশে আর যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সবই দেখে নেবো ভাই দু দিন তো হাতে টাইম পাচ্ছি ঘোরার মতো হ্যাঁ হুম হুম সবই নিয়ে নেবো আর ভাই সোনাঝুরি হাট থেকে শাড়ি কিনবো ও আচ্ছা আমি তো আগে কখনো যাই নি এই ফার্স্ট টাইম হুম ঠিক আছে চল না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে শোন না আগের দিন যাওয়ার আগেও ফোন করে নেবো তোকে এই ব্যাপারে আর একবার ডিসকাস করে নোবো ঠিক আছে হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ টিকিটটা আগের দিন বুক করে নেবো আর হোটেলটা গিয়ে বুক করবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম হ্যাঁ আয় সাবধানে যা